আমি বানপুর থেকে দুর্গাপুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম এবং ক্যাব ড্রাইভারকে আমি হাজার টাকা অ্যাডভান্সও করে দিয়েছিলাম কিন্তু আমাদের স্কুলে পরীক্ষা থাকার কারণে সেই ক্যাবটি আমাকে ক্যান্সেল করতে হয় এবং সেই টাকাটি আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড পেতে চাই